বেশি সংখ্যক লোকের জন্য যখন আমাকে রান্না করতে বলা হয়েছিলো তখন আমি দ্রুত রান্নার জন্য যে কৌশলগুলি অবলম্বন করেছিলাম সেইগুলো হলো প্রথমেই আমি চিকেনটাকে সেদ্ধ করে জাকে বসিয়ে দিলাম তারপর ধরলাম ডালটা ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিলাম এবং ভাতের চালটাকে কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে দ্রুত ভাত তৈরি হয়ে যায় এবং এই কৌশলগুলি ব্যবহার করার ফলে আমার অনেক লোকের রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গে